আপনি কি সেই বড়ো বাজার থেকে বলছেন সেই কাপড় দোকানের মালিক আমি এই পদ্মপুকুর বাজার থেকে বলছি অ্যাঁ আমার নাম হচ্ছে অজন্তা কয়াল আমি এখানে একটা ছোটো দোকান করেছি আপনার কাছ থেকে কিছু মাল নিতে চায় মানে জামা কাপড়ের কিছু সামগ্রী নিতে চাই আমি এই যে আমাদের এখানে তো কাপড়ের সেলটা একটু বেশি আর আমি আপনার দোকান থেকে একটু কিছু কাপড় নিয়ে এখানে একটু সেল করতে চাই একটু যদি কম একটু কম জম করে যদি নেন এই তাঁত ছাপা শাড়ি এবং বেনারসি মানে বিভিন্ন যেসব যা টাঙ্গাইল এই সব শাড়ি আমি নিতে চাই আমারও একটু যদি কম জম করে নেন থালে আমার খুব ভালো হয় কেননা আমি একটা ছোটো খাঁটো দোকান তো করেছি হ্যাঁ ওইগুলো আমি পরে পরে নোবো কেননা আমি প্রথমে কিছু শাড়ি নিয়ে এসে আগে দেখি আমার এখানে কেমন বিক্কিরি হয় সে আমি আপনাকে ফোন করে আমি জানিয়ে দেবো তবুও আমি এই মানে পুজোর আগেই যাবো পুজোর আগে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে ধরনের আধুনিক ডিজাইনের যে শাড়ি টাড়ি এখন বেশ যেটা লেটেস্ট মডেল চলছে সেই সবই এখন আমি কিছু তুলে আগে দেখি কেমন বিক্কিরি হয় তারপরে আপনার দোকান থেকে আমি অন্যান্য সব জিনিস আমি নোবো ঠিক আছে থ্যাংক ইউ